হ্যাঁ আমার কাছে পাখিদের একটা নির্দিষ্ট নায়ক বা রোল মডেল আছে আমি মনে করি যে যে সমস্ত মানুষেরা পাখিদেরকে খুব ভালোবসে পাখি পোষে পাখিদের যত্ন করে পাখিদের কখন কি হচ্ছে না হচ্ছে তারা দেখেই বুঝতে পারে পাখিদের নিয়মিত খাবার খেতে দেয় জল খেতে দেয় নিয়মিত মেডিসিন দেয় আমি মনে করি যে তারাই পাখিদের না বা রোল মডেল বলে আমার মনে হয় কারণ তাদের স্বপ্নটাই পাখিদের ঘিরে

তাই আমার মতে পাখিদের রোল মডেল বানায় বলে আমি মনে করি